শীতকালে আম আমরা দেখি যে শীতকালে গাছের পাতা অনেক শুকনো হয়ে যায় এবং শুকনো সে গাছের পাতা ঝরে যায় এর ফলে অনেক গাছ মারাও যায় তো আমার আমার যাতে সমস্ত গাছকে আমি ঠিকঠাকভাবে বাঁচিয়ে রাখতে পারি তার জন্য শীতকালে কিছু অন্যরকম পরিচর্যা আমি গাছের জন্য নিই যেমন বিভিন্ন রকমের ওষুধপত্র দিই বিভিন্ন রকমের সার অন্যরকমের সার ব্যবহার করি বেশি করে গাছের জল দেওয়া থেকে গাছ শুকিয়ে না যায় এবং একটু ছায়ার দিক করে রাখি যাতে গাছটা বেশি শুকিয়ে না যায় এবং গাছটা যাতে মরে না যায় তার জন্য যা যা বিভিন্ন সার গোবর সার এবং অন্যরকম ওষুধপত্র বিভিন্ন কিছু দিয়ে আমি গাছগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি